বৃহত্তর কৃষি ব্যবসার প্রতিযোগিতা গ্রামাঞ্চলে ক্ষুদ্র কৃষকদের উপর প্রভাব ফেলেছে বৃহত্তর কৃষি সংস্থাগুলি গ্রামাঞ্চলে ক্ষুদ্র কৃষকদের ফসল কিনে নেয় এবং কৃষকরা সেই জন্য চাষ করতে সাহসও পায় আগে এই ব্যবস্থা আরও ভালো ছিল কিন্তু মানুষ এখন চাষ করতে ইচ্ছা প্রকাশ খুব কম করছে কারণ চাষে পরিশ্রম হয়েছে বেশি খরচ হয়েছে বেশি কিন্তু লাভ থাকছে খুব কম মানুষ আর নিজে পরিশ্রম করতে পারছে না দিনমজুর দিয়ে করতে হচ্ছে দিনমজুরদের বেতনও বেড়েছে প্রচুর এবং যে কোনো জিনিস যদি শ্যালো থেকে জল নিতে হয় তাও প্রচুর পরিমাণে বেড়েছে এবং লাঙল সবই মেশিন পদ্ধতি ব্যবহার করে জিনিসের প্রচুর ববহারের ফলে সব কিছুরই পয়সা প্রচুর পরিমাণে খরচ হয়ে চলেছে তাই মানুষ আগেকার চাষ থেকে এখন চাষ করার ইচ্ছা কম প্রকাশ করলেও যে সমস্ত চাষিরা আগে থেকে চাষ করার নেশা দেখিয়ে এসেছে সে সমস্ত চাষিরা এখনও চাষের দিকে ভালোই মন দেয় ফলে না হলে খাবে কি যতই হোক গ্রাম বাংলার মানুষ একটু চাষ করতে হবে যার দ্বারা খাওয়াও যায় এবং বিক্রি করে বেশ কিছু জীবিকা অর্জন করা যায় যে যতই অন্য কাজ করুক চাষে একটু লাভ থাকেই